হ্যাঁ আমি সত্যিই অনেক বড়ো মাস ধরেছি এবং সেটি ছিল চিতল মাছ এবং আমি আশাও করি নি যে আমি সেদিন সেই মাছটি ছিপ দিয়ে ধরতে পারবো কারণ আমি সে যেই পুকুরে মাছ ধরতে গেছিলাম আমার নিজেরও জানা ছিলো না যে সেই পুকুরে চিতল মাছ আছে এবং এতো বড়ো সাইজের মাছ আছে এবং চিতল মাছ ধোত্তে গেলে তার জন্য আলাদা দরনের জাল বা আলাদা ধরনের ছিপ ব্যবহার করতে হয় তবে ছিপ দিয়ে শুধুমাত্রই ছোটো মাছ ধরার জন্য গেছিলাম এবং ছোটো মাছ ধোত্তে ছিলাম তো তার মধ্যে ফট করে আমার ছিপটিকে পুকুরের তল থেকেই টান দেয় এবং আমিও তার ফলে ছিপটিকে ওপরের দিকে টানতেই একটি বড়ো ধরনের চিতল মাছ আমার ছিপে আটকে যায় এবং এই মাছটি ধরার সময় আমি খুবই মজা পেয়েছিলাম